শিক্ষা বা শেখার সুযোগ যেগুলো মালদা জেলায় উপলব্ধ সেগুলো হলো যেমন নার্সিং ট্রেনিং বলুন কম্পিউটার শিক্ষা চাকরির পরীক্ষার জন্য শিক্ষা আর এইগুলো দিয়ে মালদা জেলার সার্বিক উন্নয়ন বলতে এইখান এই সব ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা চাকরি কেউ যদি চাকরি পায় সেটায় মালদার নাম উজ্জ্বল হয় আর কাছাকাছি কিছু জনপ্রিয় কোচিং ক্লাস বলতে যেমন ধরুন এবিএ গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি গৌড় মহাবিদ্যালয় বা মালদা কলেজ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এগুলোই রয়েছে